হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ বলুন

আমিও একজন চাষি হ্যাঁ আমাদের এখানেও ধান চাষটা হয় ধান দুবার ধরে চাষ করা হয় গরমের সময় আর বর্ষার সময় হ্যাঁ আমাদের এখানেও নতুন ধান ওঠে নতুন ধান ওঠার পর সবারির বাড়িতে বাড়িতে নবান্নর উৎসব পালন হয় পৌষ মাসে পিঠে পার্বণ হয় পায়েস পিঠে প্রত্যেকের বাড়িতে বাড়িতেই হয় নতুন চালের সমস্ত কিছুই খাবার দাবার তৈরি হয়

হ্যাঁ আমাদের ওইদিকেও আছে আর তার সাথে সাথে আমাদের বাড়িতে বাড়িতে সমস্ত বাচ্চা থেকে বুড়ো সমস্ত নতুন পোশাক ওই দিন পরে পরে সকালবেলায় চান করে এসে আবার সেই পৌষের যে নতুন ধানের যে পিঠে সেই পিঠে খাওয়া খাওয়ার খেয়ে একটা আনন্দ উৎসবে উৎসব পালন করে হ্যাঁ ধান চাষের জন্য জল সার এই সমস্ত কিছু দেওয়া হয় এবং গাছে আবার যখন পোকা লাগে আমরা কীটনাশকও ব্যবহার করি তোমরা করে থাকো কি আমাদের ওখানে ধান ছাড়াও আরও সবজি যেমন বাদাম ফুলকপি এইসব শীতকালেও নানা ধরনের কাঁচা সবজি যেটা সেটা সেই সমস্ত সবজি সবই হয় চাষ ঠিক আছে হুম হুম